পোলট্রি পণ্য উৎপন্ন করতে গেলে আমাদের প্রথমে দেখতে হবে যে অল্প কিছু পোলট্রি পণ্য উৎপন্ন করে তাতে লাভবান হওয়ার সম্ভাবনা কম এমন একটা ক্যাপাসিটি তৈরি করতে হবে যাতে আমাদের একশো থেকে দেড়শো বাসা বাচ্চা বা পাখি উৎপন্ন পোষা যায় সেখানে পালন করা যায় এবং এমনভাবে সিস্টেমটা তৈরি করতে হবে যাতে আমি একের পর এক এই প্রোডাক্টগুলো বাচ্চা একের পর এক বড়ো করে ছাড়তে পারি সাধারণত বাচ্চা পোলট্রি জন্ম থেকে পঁয়ত্রিশ চল্লিশ দিনের মধ্যেই বেড়ে ওঠে এবং সেগুলো সচরাচর বিক্রির যোগ্য হয়ে যায় এবং সেগুলো তো যখন বেশি বড়ো হয়ে যাবে তখন তো সে খাবে বেশি তখন তো তার থেকে লাভবান কম হবে এবং যে তাড়াতাড়ি করে সে পালন করে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ দিনের মধ্যে সে ছাড়তে পারবে সে ততই লাভবান বেশি টাকা উৎপন্ন হবে যদি কোনো সময় ভাইরাস আক্রমণ হয়ে পোল্ট্রির বাচ্চা বা পাখি মারা যায় তাহলে সে তার লস হয়ে যাবে সেদিকে লক্ষ্য রাখতে হবে যাতে তার সুস্থভাবে বাচ্চা পৌঁছতে পারে এবং বড়ো করতে পারে এবং বিক্রি করে অর্থ উপার্জন করতে পারে এবং তা এছাড়াও যে পোলট্রির যে পালনের ঘর বা খামারে যে কাঠের গুঁড়ো দেওয়া হয় সে তা তাতে সেই কাঠের গুঁড়োর ও উপর দীর্ঘদিন যাবত সেগুলো বাচ্চাগুলো পায়খানা বা বড়া বড়ো পাখিগুলো পায়খানা করার ফলে সেগুলো একটা সারে পরিণত হয় এই জৈব সারে পরিণত হয় এই জৈব সারগুলো খুবই চাষের কাজে খুবই উপযুক্ত বা এ খেতে খামারে বা সরা সরালে ভালো ফসল উৎপন্ন হয় অনেক চাষি বা কৃষক আছে যারা এই পোলট্রিতে উৎপন্ন বর্জ্য পদার্থ এগুলোকে ফার্ম থেকে কিনে নিয়ে গিয়ে সেগুলো পরিশোধিত করে শুকিয়ে আবার গুঁড়ো করে খামারে সরায় যার ফলে এগুলোকে একটা সারের নিয়ে কাজ করে এ থেকে একটা ভালো অর্থ উপার্জন হয় কারণ ফার্মের সেই জমে থাকা বজ্রাপাত ত সে তো রাখা যায় না সেগুলোকে কোথাও না কোথাও রাখতে হবে দূরে সেগুলোকে বিক্রি করে দিলে তাতে কিছু টাকা আসে তাছাড়া সময় মতো বাচ্চাগুলোকে খাওয়া দাওয়া দিয়ে সুস্থ রেখে বিক্রি করলে সেখান থেকে একটা ভালো অর্থ উপার্জন আসে এখন কিন্তু সব কিছু শেয়ার মার্কেটের ও উপরে নির্ভর করে কখনও চড়া দাম কখনও বা কম দাম সেজন্য ক ফার্মাররা একটু হক চকিয়ে বা একটা দিশে হারা হয়ে পড়ে লক্ষ্য রাখতে হবে যাতে আমি অল্প সময়ের মধ্যে সেই বাচ্চাগুলোকে বড়ো করে বাচ্চাগুলোকে বড়ো করে আমি বাইরে ছেড়ে দিতে পারলে আমার অর্থ উপার্জন হবে আমি নতুন বাচ্চা উৎপন্ন করতে পারব